সারা পৃথিবীর কাছেই বাংলা ভাষা নাকি সবচেয়ে মিষ্টি বা মধুর বাংলা ভাষাকে শুনতে অনেকে পছন্দ করে আমাদের এমনকি ভারতের বিভিন্ন কোণায় যদি যাই আমরা এবং বাংলাভাষাতে কথা বলি তখন মানুষজন হাঁ করে তাকিয়ে থাকে মানুষজনের বাংলা ভাষা নাকি খুবই শুনতে মধুর লাগে অনেকজনে জিজ্ঞেস করে পুরুলিয়ার মানুষ বা যদি কলকাতার মানুষ যদি দিল্লির দিকে যাই বা কোনো শহরের দিকে যাই বড়ো শহরে তাহলে নাকি তাদের কাছে বাংলা ভাষাটা অনেক মিষ্টি লাগে শুনতে তারা বলে রসগোল্লা তারা নাকি সেই শুধুমাত্র রসগোল্লা ওয়ার্ডটাই জানে শুধুমাত্র রসগোল্লা শব্দটাই চেনে বাংলা ভাষা আমার কাছে মাতৃভাষা বাংলা ভাষা নিয়েই আমি বড়ো হয়েছি তাই আমার কাছে বাংলা ভাষা খুবই মূল্যবান মানুষ জন্মের কাছে আমাদের যেসমস্ত পশ্চিমবঙ্গে যারা বাস করে এমনকি বাংলাদেশেও সেই বাংলা ভাষা নিয়ে কথা বলা হয় বাংলা ভাষা নিয়ে কথা বলা হয় আমাদের কাছে এ বাংলা ভাষা গর্বের বিষয়